সময় যতো এগোচ্ছে আমরা যতো উন্নত হচ্ছি তার পাশাপাশি আমাদের কমে আসছে রোজগার সমাজে বাড়ছে বেকারত্ব এই বেকারত্বের জ্বালা আজকের ডেট পর্যন্ত বহন করে চলেছে প্রচুর বেকার সামান্য কিছু একটা কাজের জন্য যে কেউ দৌড়োচ্ছে এই বেকারত্ব মুছতে গেলে বা বেকারত্ব কমাতে গেলে প্রয়োজন আছে প্রচুর পরিমাণের কর্মসংস্থানের সেই কর্মসংস্থান শুধু সরকারি ক্ষেত্রেই হয় না পাশাপাশি দরকার বেসরকারি ক্ষেত্রেরও সব জায়গাতেই যদি কর্মসংস্থান খানিকটা বাড়ানো যায় তাহলেই কমবে এই বেকারত্বের সমস্যা সরকারের উচিত আরও ভালোভাবে বিভিন্ন জায়গাগুলোর ডেভলপমেন্ট করা বা উন্নতি করা পশ্চিমবঙ্গে থেকে শুরু করে সব রাজ্যেই বিভিন্ন জায়গাতে এখনো দুর্দান্ত পর্যটন কেন্দ্র খালি অবস্থায় পড়ে রয়েছে সেই সব জায়গাগুলোকে যদি সুন্দর করে সাজানো যায় সুন্দর করে সাজিয়ে কিছু হাব বা কিছু পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় তাহলে শুধু যে সরকারি চাকরি মানুষ পাবে বা বেকারেরা পাবে সেটাই নয় পাশাপাশি বাড়বে এলাকার উন্নতি ঘুচবে অনেকটাই বেকারত্ব কারণ সেই পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করেই গড়ে উটবে গাইড গড়ে উটবে নানান ধরনের ব্যবসা আনাগোনা শুরু হবে পর্যটকেদের এবং তারা থাকবে রাত্রি যাপনের জন্য গড়ে উঠবে হোটেল খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকম বিভিন্ন কিছু সরকারের উচিত আমার যেটা মনে হয় উত্তরবঙ্গসহ পশ্চিমবঙ্গ এবং দেশের বিভিন্ন জায়গাতেই লুকায়িত অবস্তায় পড়ে রয়েছে অনেক জায়গা সেই জায়গাগুলোর প্রতি সঠিক নজর দিক এবং জায়গাগুলিকে পর্যটন ব্যবসার দিকে অগ্রসর করুক একমাত্র এই পথেই কিছুটা হলেও বেকারত্ব কমবে